এটা এমন একটা প্রশ্ন যা আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে গেলো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি আগে ছোটোবেলার বাড়ির দেওয়ালে চক পেনসিলেরর দিক দিয়ে তখন আমি আঁকতে পারতাম না যখন যা মনে হতো সব ট্রাই করতাম আমার পড়াশুনো আমার রঙ করা আমার আঁকা সব দেওয়ালে করতাম তো সেই কথাটা আমার মনে পড়ে গেলো কত বকত আমার মা বাবা মা ঘর মুছে মুছে পারত না কিন্তু তারপরে আমি আঁকা শিখলাম তখন কিন্তু চেষ্টা থেকেই আঁকতাম এবং টাই ছিল আমার পছন্দের জায়গা আজ আমি আজ আমি ক্যানভাসেই আঁকাটা সুবিধা মতো করি সবথেকে বেশি ভালোবাসি এবং ভালোও লাগে কারণ আমি যখন খুব বড় বড় ড্রয়িং করি বা খুব সুন্দর ড্রয়িং করার চেষ্টা করি তখন কিন্তু আমি আমার ক্যানভাসটাই দরকার হয় ওটা আমার বিজনেস বাট আমি যখন কোনো ছবি আঁকি সেটাকে ভাবি বিক্রি করবো বা বিক্রি করে পয়সা ইনকাম করবো সেটার জন্য আমি ক্যানভাসই ইউজ করি এমনি নর্মালি আমি পৃষ্ঠাতেই আঁকি আর সেই ছোটোবেলার কথাতেই ফিরে আসি এই যে বললাম না ছোটোবেলায় আমি দেয়ালে ভর্তি করেই দেওয়াল ভর্তি করে দিতাম ড্রয়িং করে এঁকে এঁকে মা আমাকে বকত যত আমি এখন কিন্তু সেই জিনিসটা করেই দুটো পয়সা ইনকাম করি সেটাকেই বলে ওয়াল পেন্টিং মানে দেওয়ালের পেন্টিং দেওয়ালে ছবি আঁকতাম তো আমি এখন বিভিন্ন ক্ষেত্রে যে ঘরগুলো তৈরি করে বা আমাদের আমাকে ডাকে বা ক্যানভাস দেখিয়ে তাদেরকে আমি ক্যাটালগ দেখিয়ে সেই ড্রয়িংটা আমি তাদেরকে আমি এঁকে দিই দরকারে এঁকে দিয়ে আসি এবং তার জন্য আমি অনেক পয়সাই ইনকাম করতে পারি তো যারা ওয়াল পেন্টিং শিখবে তো তাদের একটা ইনকামের খুব ভালো জায়গা এবং ওয়াল পেন্টিং খুব খুব বেশি প্রিয় এবং এটি সবাই কেনে এবং এটাকে সবাই পছন্দও করেন এবং সবথেকে ভালো পছন্দ যেটা সেটা হলো এবং এটার কিন্তু মার্কেটে খুব চাহিদা তো যারা আঁকা শিখছে এবং মনে করছে কিছু টাকা ইনকাম করবো তারা কিন্তু ওয়াল পেন্টিংটা মন দিয়ে করতে পারে এবং এর জন্য আপনি অনেক টাকায় ইনকাম করতে পারবেন এবং ওয়ালেও খুব ভালো আঁকতে পারি কিন্তু আমার পছন্দ কিন্তু ক্যানভাস